যে যেহেতু আমি শহরের বাড়িতে থাকি তাই সেখানে তেমন কেউ সেলাইয়ের কাজ পারে না কারণ সেখানকার লোকজনের সেলাইয়ের কাজ করার প্রয়োজন হয় না আর সেলাইয়ের কাজ সম্বন্ধে তেমন কিছু জানি না আমিও তেমন কিছু জানতাম না কারণ আমি ঘরের মধ্যে থাকতাম সবসময় বাড়ির কাজে ব্যস্ত থাকতাম পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকতাম তাই আমি সেলাই সম্বন্ধে তেমন কিছু জানি না আমি কিছু জানত জানতামও না কিন্তু একবার আমি ছুটি কাটাতে গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে সেখানে গিয়ে দেখি গ্রামের লোকেরা খুব সুন্দর সেলাইয়ের কাজ করত সেটা দেখেও আমার খুব ভালো লাগত তখন মনে হতো আমি যদি সেলাইয়ের কাজ করতে পারতাম তাহলে খুব ভালো হতো তাই আমিও ভাবতাম যে মাঝে মাঝে যদি সেলাইয়ের কাজ করাই যেত আগ্রহ দিয়ে দেখতাম ভালো লাগত আমার খুব সেলাইয়ের কাজ তো সেখানে আমার এক পরিচিত বৌদি হয় যে তুই যদি সেলাইয়ের কাজ করতে চাও তাহলে তুমি করতে পারো এর থেকেই অনেক টাকাও পেতে পারবে তুমি ব্লাউজ তৈরি করা ব্লাউজের কাটিং করা শাড়ি তৈরি করা ডিজাইন তৈরি করা আরও অনেক কিছু সেলাই কাঁথা সেলাই করা ব্লাউজ তৈরি করা সুন্দর লাগত খুব সুন্দর সুন্দর কাটিং করত ডিজাইন করত তো আমিও একদিন বৌদির কাছ থেকে শিখে যাই বৌদি আমাকে শিখিয়ে দেয়ও খুব সুন্দরভাবে ভালো হতো না আমি প্রথম প্রথম কাজটাই শিখেছি কিন্তু আস্তে আস্তে যত দিন যেতে লাগল তত আমার কাজটা ভালো হতো সবাই আমার খুব প্রশংসাও করত তখন বলত তুই খুব সুন্দর কাজ করিস ব্লাউজ করা খুব ভালোও লাগত তো আমি ওখানেই যে কদিন ছিলাম কাজ করেছি তার পরে আমার বৌদি আমাকে বলল যে তুমি তোমার শহরের বাড়িতে যদি কাজ করো পাশাপাশি তাহলে খুব ভালোই হবে নিজের সব টাকা থাকবে তোমার কাছে মাল নিয়ে গিয়ে ওখানে কাজ করতে পারবে আমার খুব ভালোও লাগত কাজটা করতে আমি এত সুন্দর কাজ করতাম খুব ভালো প্রশংসাও করত যেহেতু আমার ইচ্ছা অনুযায়ী আমি জিনিস তাদেরকে করে দিতে পারতাম তেমনভাবে ব্লাউজ তৈরিও করতে পারতাম তাদেরকে তৈরি করে দিতাম তাই আমি আমার কাস্টমারের কাছ থেকে ভালোই প্রতিক্রিয়া পেয়েছি আমি তাদেরকে আমার নিজের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন কাপড় উপহার দিয়েছি বিভিন্ন ব্লাউজও উপহার দিয়েছি নিজের হাতে তৈরি করে তারাও খুব ভালো বলত কাপড়গুলো দেখে আমি যে এত সুন্দর কাজ করতাম তাই সবাই বলত আমি এত সুন্দর কাজ কীভাবে করতাম প্রচুর কথা বলা